হ্যাঁ মিডিয়া সম্পর্কে আমার একটা যুক্তি তো আছে অবশ্যই মিডিয়া কিছু খবর আছে যেটা সঠিক তথ্য তুলে ধরে কিন্তু কিছু খবর আছে যে তারা ভুয়ো খবর রটায় যেমন হয়তো ঘটেছে এক রকম সেটাকে অন্য রকমভাবে অন্যভাবে মানে আর একটা কথা বলে দেয় বা আর একটা খবর বের করছে এই রকম কিছু তবে সব খবর যে সঠিক বা ঠিকঠাক দিচ্ছে তাও না তবে হ্যাঁ অবশ্যই মিডিয়ার মাধ্যমে আমরা সব রকম খবরাখবর জানতে পারছি অবশ্যই মিডিয়ার জন্যই আমরা এটা জানতে পারছি তারা না থাকলে হয়তো আমরা এই খবরগুলো জানতে পারতাম না অবশ্যই যেমন ভালো আছে সব কিছুর যেমন ভালো দিক আছে খারাপ দিক তো আছেই তো অবশ্যই দুটো মিলিয়েই একটা নিউজ তৈরি হয় তো সব রকমই খবর আছে